আমার কাছে যে জিনিসটি রয়েছে তা হল আমার মোবাইলটি তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ভালো কারণ আমি যে মোবাইলটি কিনেছি তা হল নার্জো টোয়েন্টি এই নার্জো টোয়েন্টির ক্যামেরা অত্যন্ত ভালো এবং সেই সঙ্গে সঙ্গে এর যে স্পেস র্যামটা র্যাম র্যামও র্যামটাও পরিমাণটা অনেকটাই বেশী যে কারণে আমি বহু তথ্যকে এখানে আমি স্টোরেজ করে রাখতে পারি আমাকে ঘন ঘন আপডেট করার জন্য আমাকে ভাবতে হয় না অর্থাৎ তার মানে মোবাইলটা সব দিক থেকে আমাকে বিভিন্নভাবে দিক থেকে সাহায্য করে আবার বিশেষ করে যে মোবাইলটা যে কারণে আরও বেশী করে আমার কাছে মানে অত্যন্ত সাধুবাদ দিত পেয়েছি মোবাইলের কাছ থেকে সাধুবাদ লাভজনক তা হল এই মোবাইলের ব্যাটারি ক্যাপাসিটি একবার ব্যাটারি চার্জ দিলে এখন দু তিন দিন চলতে থাকে সেই কারণেই মোবাইলটা অত্যন্ত ভালো এবং সোনার এবং যেই যে যে ফোন ক্যাপাসিটি অর্থাৎ ফোনিং ক্যাপাসিটিটা এটা অত্যন্ত সুমধুর এবং মিষ্ট